আমি হচ্ছি একজন গবাদি পশুর মালিক আর আমি জানি কীভাবে গবাদি পশুর পালন করতে হয় আর আমি নিয়মিত গবাদি পশুর পালন করে যাই যেমন আমার বাড়িতে গরু গরু ব্যবসা রয়েছে আর আমি নিয়মিত ওই গরুদের খুব ভালোভাবে যত্ন নিই এবং তাদেরকে খুব ভালোভাবে তাদের পালন করে থাকি একটা গরুকে আমি শিশুর মতনই পালন করি যেমন আমার বাড়িতে আমার ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে যেভাবে বড় করেছি লালনপালন করেছি তেমন একটা গরু গবাদি পশুকেও আমি ঠিক সেইভাবেই লালন পালন করেছি যেমন একটা পশুকে আমি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমি গরুকে খুব ভালো জায়গায় শুতে দিই এবং তাদেরকে আমি টাইম মতো তাদেরকে খাবার দিই জল দিই এবং তাদের কুঁড়া বা তাদের যে গো খাদ্য সে খাবার দিয়েও তাদের পেট ভর্তি রাখি তাই তাদের খাবারের দিক থেকে কোনো অসুবিধে হয় না বা তাদের যদি কোনো শরীর খারাপ হয় আমি গরুর ডাক্তার দেখাই এবং গরুর ডাক্তার দেখিয়ে আমি গরুকে খুব সুস্থ করি আর এইভাবেই আমি গরুর যত্ন নিই আর যদি নতুন প্রজন্ম আসে আমি সেই একইভাবে নতুন প্রজন্মেরও যত্ন নেব কারণ আমার কাছে নতুন প্রজন্মই হোক আর পুরনো প্রজন্মই হোক আমি আমার কাছে সবাই সমান আমার কাছে সন্তানরাও যেমন সমতুল্য তেমন তার সাথে আমিও পশু পালন করি এবং সে পশু প্রতিপালনও আমার কাছে সেই সমতুল্য ব্যাপার তাই আমি পশুদেরও খুব ভালোভাবেই যত্ন নিই আর এইভাবেই আমার পশুরা দৈনন্দিন খুব ভালোভাবে বেঁচে থাকে এবং আমার উপর তারা খুব ভরসাও করে